হ্যালো এটা কি সুন্দরবন ধাবা থেকে বলছেন আমি দু প্লেট বিরিয়ানি অর্ডার করতে চাই এবং এক প্লেট চাউমিন অর্ডার করতে চাই আমার লোকেশান হল দক্ষিণ পাতিখালি নাগরতলা সাত চার তিন তিন সাত ছয় এখানে কি আপনাদের ডেলিভারি আজকে এই লোকেশানে দিতে পারবেন আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর এটা কি আজকে আপনারা দিতে পারবেন একটু জানাবেন প্লিস